অবশ্যই আমি আমার গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে পারি জনমতকে প্রভাবিত করে মিডিয়া কারণ সংবাদপত্র তথ্য শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে আর্থনৈতিক উন্নয়নকারী নাগরিকদের ব্যবস্তা খুবই সচ্চল কারণ আমরা দৈনন্দিন জীবনে মিডিয়া থেকে আমরা কোথায় কী হচ্ছে বা আমাদের সু পারিবারিক চারিদিকের সমস্ত কিছু খবর আমরা এই মিডিয়ার মাধ্যমে পেতে পারি এবং এই জনমতকে প্রভাবিত করে এই মিডিয়া এবং সংবাদপত্রেরর মাধ্যমেও আমরা চারিদিকের খবর বা কখন কোন জিনিসটার দাম বাড়ছে বা কমছে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি এবং এর থেকে আমাদের পরিবেশিক পরিবেশের সংস্কৃতি বজায় থাকে এব এর থেকে অনেক কিছু আমরা শিক্ষা পেয়ে থাকি যেইগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করে এব এর থেকে অর্থনৈতিক উন্নতিও ঘটে কারণ আমরা ক মিডিয়া বা খবরে খবরের সংবাদ থেকে আমরা জানতে পারি ধরুন আমি আমি ব্যাখা করি সোনার দাম সোনার দাম কখন কীভাবে বাড়ছে পেট্রোলের দাম কখন কীভাবে বাড়ছে বা ডিজেলের দাম কখন কী হিসাবে আছে সেইগুলোর দিকটা আমাদের অর্থনৈতিক আয় হয় এবং সেগুলো দিকটা আমরা নানা রকম আয় করতে পারি যেগুলো আমাদের গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা দিয়ে বিখ্যাত জনমতকে প্রবাহিত করে তুলেছে যেটার সাহায্যে আমরা খুবই খুশি